আমি পাহাড়ে চড়তে খুবই ভালোবাসি এই সম্ভবত কিছুদিন আগে আমরা বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ে গিয়েছিলাম সেখানে আমরা ছ সাতজন বন্ধু মিলে সেই পাহাড়ে ওঠার চিন্তাভাবনা নিই তো আমরা একটা হুক বা দড়ির মাধ্যমে সেই পাহাড়ে উঠি সেই পাহাড়টিতে অনেকটা বড় থাকার জন্য খুব কষ্টকরও ছিল বাট খুবই আনন্দও হয়েছিল এবং একটা ব্যক্তি হিসেবে আমাকে পরিবর্তন হওয়ার কারণ আমি তখন পাহাড়ে উঠতে খুবই ভয় পেতাম কিন্তু তখন বন্ধুরা যখন বললো যে চল পাহাড়ে যেয়ে একবার ঘুরে আসি তখন যেতে চাইছিলাম না কিন্তু অনেক জোর করার পরেও আমি তবুও গেলাম সেখানে ওঠার পর এবং সেখানে যেভাবে উঠলাম আমরা সেই আনন্দ ফুর্তি কষ্টকরদায়ক চিন্তাভাবনা সমস্ত কিছুর ফলে বেশ মজাদার লাগলো তখন থেকে আর পাহাড়ে উঠতে ভয় পাই না